বাংলা ভাষা সময়ের সঙ্গে সঙ্গে অনেক বিকাশ ঘটেছে বাংলা ভাষাকে আমরা খুব ভালোবাসি এবং বাংলা ভাষাতে সমস্ত রকমের কী সব কিছু আছে যেমন গান আছে কবিতা আছে কাব্য আছে বাংলা ভাষা দিয়ে সব কিছু হয় আগের দিনে যেমন কাব্য ছিলো শুধু সংস্কৃত ভাষা তার থেকে উন্নত হয়ে বাংলা ভাষায় হয়েছে বাংলা ভাষা অনেকরকমভাবে মানুষ ব্যবহার করতে চাইছে দেশে বিদেশে ছড়াতে চাইছে বাংলা থেকে বাংলার যে ভাষা সে ভাষার যে সৌন্দর্য সেই সৌন্দর্য বাংলা ভাষায় একটু কঠিন হলেও বাংলা ভাষার যে সৌন্দর্য সেই মাধুর্য মাধুর্য নিয়ে মানুষ থাকতে চাইছে আর অনেক রকমভাবে পরিবর্তনও লক্ষ্য করা যাচ্ছে যেমন হিন্দির একটা যে টান ছিল বাংলার সঙ্গে সেই টানটা নেই এখন আর বাংলা মানুষ স্পষ্টভাবে বাংলা উচ্চারণ করছে এবং সাধু ভাষা থেকে চলিত ভাষায় এসেছে চলিত ভাষায় বাংলা ভাষা বলছে মানুষ আর নানা ধরনের বাংলা ভাষার ক্ষেত্রে অনেকরকম পরিবর্তন দেখা দিচ্ছে যেমন হচ্ছে যে বাংলা ভাষায় অনেক দূরে দূরে কবিতা কাব্য নিয়ে অনেক হচ্ছে যে অভিজ্ঞরা হচ্ছে যে ব্যাখ্যা করছেন আর হচ্ছে যে অনেক কী বলে নিয়োগ করছেন অনেক জায়গায় বাংলাটা বাংলা মাস্ট করে দিচ্ছে এ এই সবাই